যখন অনেক ছোটো ছিলাম তো মনে হলো যে সবাই রান্না করে আমিও রান্না করব ছোটোবেলায় অনেক খেলা করেছি রান্না বাটি খেলা তো সেই সে ক্ষেত্রে রান্না মনে মনে একটা ইচ্ছা ছিল আমি রান্না করব রান্না করব তো হঠাৎ করে একদিন রান্না করেছি তো রান্নাটা ঠিকঠাক হয়নি ঠিকঠাক হয়নি মানে অতিরিক্ত যে এত জল দিয়ে দিয়েছিলাম যে এক কড়াই ঝোল ছিল তেল দিয়ে দিয়েছিলাম এত পরিমাণে গন্ধ হয়ে গিয়েছিল তো কেউ ছিল না বাড়িতে তো আমার কী করব আমার মনে হলো রান্না করব এবার রান্না তো যখন করেছি খেতে তো হবে তো আমি ওই ওই খেয়েছিলাম তো তো ওই রান্না যখন খেয়েছি তারপর মা যখন বাড়ি এসেছিল এসে ওই রান্না খেয়েছে তখন খুব হাসছিল